শহরে এবং গ্রামীণ বিদ্যালয়ের মধ্যে ব্যবধান সম্পর্কে আমার মতামত খুব জটিল কারণ শহরের বিদ্যালয় এক মাইল দু মাইল তিন মাইলের পরে দেখা যায় সেক্ষেত্রে গ্রামীণ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় এক মাইল দু মাইল তিন মাইল দশ মাইল পরে দেখা যাওয়া খুবই অসম্ভব কিন্তু মাঝেমধ্যে দেখা যায় দশ মাইল এবং শহরে এবং গ্রামীণ বিদ্যালয়ের মধ্যে পার্থক্য করতে গেলে শহরের বিদ্যালয় খুব উন্নতমানের কারণ শহরের বিদ্যালয়গুলি হল ইট ভাঁটা দিয়ে এবং উন্নতমানের শিক্ষাব্যবস্থা দিয়ে তৈরি আর সেক্ষেত্রে গ্রামীণ বিদ্যালয়গুলি মাটির তৈরি এবং শিক্ষাব্যবস্থা একটুকু খারাপ শহরের বিদ্যালয়গুলি কম্পিউটার এবং উন্নতমানের আধুনিক জিনিস দিয়ে যে শিক্ষাব্যবস্থা গড়ে চলেছেন সেইক্ষেত্রে গ্রামীণ বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা খুবই কম কিন্তু তারা এইভাবেই নিজের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলেছেন শহরের বিদ্যালয়গুলি শিক্ষাব্যবস্থা একটু বেশি হওয়ায় গ্রামীণ বিদ্যালয়ের ছেলে শহরের বিদ্যালয়ের তুলনায় একটুকু কম আমার পশ্চিমবঙ্গ সরকারের পাশে অনুরোধ যে শহরের বিদ্যালয়ে যেভাবে উন্নতমানের আধুনিক জিনিসপত্র এবং শিক্ষাব্যবস্থা পেয়েছেন সেভাবে গ্রামের বিদ্যালয় গুলি উন্নতমানের জিনিসপত্র এবং আধুনিকভাবে যন্ত্র যেমন কম্পিউটার এইগুলো পেয়ে থাকেন এইভাবে এই আমার অনুরোধ পশ্চিমবঙ্গ সরকারের পাশে